হ্যাঁ স্যার বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার ডাউন মার্কেটের দোকান তো হ্যাঁ বলুন দা হ্যাঁ শীতের কালেকশান আছে জিন্স আছে কটন আছে আর বাচ্চাদের বাচ্চাদেরও আছে শীতের শীতের শয়েটার সব আছে হ্যাঁ জ্যাকেটগুলো আমাদের হ্যাঁ চারশো পাঁচশো আর আরও কম দামে পাওয়া যাবে অফ অফ আছে পাওয়া হাজার আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্য আছে এই দাদার ওই ওই নশো বারোশো এরকম পাওয়া যাচ্ছে এর থেকে দামিও আছে আপনাকে এসে পছন্দ করতে হবে সেরকমভাবে আপনাকে একটু দাম দেওয়া হবে আর কিছু ডিসকাউন্টও দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের আছে বাচ্চাদের উইন্টার জ্যাকেট আছে হচ্ছে এমনি উলের সোয়েটার আছে এগুলোও পাওয়া যাচ্ছে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসুন আসুন আপনি আপনি হ্যাঁ আপনি আমাদের দোকানে আহলে আপনার পছন্দ হয়ে যাবে ভালো ভালো আছে উইন্টার জিনিস আছে আসুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে আসুন ড্রাগন মার্কেট থেকে ড্রাগন মার্কেটটা